খেলাধুলা সম্পর্কিত যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে ক্রিয়া চেষ্টা করেন সমাধান করতে যদি সমাধান করা গেল তাহলে ঠিক আছে তা না হলে তিনি স্থানীয় আদালতে শরণাপন্ন হয়ে থাকেন